সাতাশ এগারো দুহাজার চার তিন ছয় দুহাজার দুই চার পাঁচ দুহাজার ছয় চার তিন দুহাজার ষোলো তিন ছয় দুহাজার আঠারো